হ্যাঁ বলছি আপনি কে বলছেন

হ্যাঁ আমি স্টুডিওতেই আছি বলুন

হ্যাঁ পারবো সকালে না দুপুরে দিনের বেলায় হবে না সন্ধ্যেবেলায় আচ্ছা আচ্ছা আচ্ছা মোটামুটি কত কতগুলো মতো ছবি হবে একশোর ওপরে তো আচ্ছা ঠিক আছে আমি ছবি তুলে দেব কিন্তু আমার রেট লাগবে তিরিশ টাকা করে পার কপি না ওই রেটই আছে বাজারে ওই রেটই চলে আপনি জিজ্ঞেস করে নেবেন আর আমার ছবি যাঁরা আমার ছবি করেছে তাঁদেরকে জিজ্ঞেস করে নেবেন আমার ছবি সম্বন্ধে আপনাকে কোনও চিন্তা করতে হবে না কিন্তু রেটটা যেটা আমি বলবো আমার ওইটাই লাগবে হুম ছবি আপনার ভালো হবে ছবি নিয়ে আপনাকে কোনও চিন্তা করতে হবে না হ্যাঁ এক মিনিট ধরুন আমি একটু ডাইরিতে নোট করে নিই দোসরা ডিসেম্বর দুপ দুপুরবেলায় তাই তো আচ্ছা আপনার ঠিকানাটা আমাকে একটু পাঠিয়ে দেবেন আমি ঠিকানাটা নোট করে নেব

ঠিক আছে আমাকে ঠিকানাটা পাঠিয়ে দেবেন আর কাউকে কাউকে বলবেন যে কিছু টাকা আমাকে অ্যাডভান্স করে দিতে আমি তাহলে তাঁর হাত দিয়ে ঠিকানাটা পাঠিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে বেশ ঠিক আছে ঠিক আছে আপনি চলে যাবো আপনার কোনও চিন্তা নেই ঠিক আছে ঠিক আছে আপনার নাতনির বয়স কত